হ্যালো হ্যাঁ এটা কি শ্যামসুন্দর ফুলঘর হ্যাঁ আমি হচ্ছে পলাশবনি এলাকা থেকে ফোন করছিলাম আপনাকে হ্যাঁ বলছি হ্যাঁ আপনার দোকানটা তো টাউনের ওই গাছটির তলার ওখানে আছে না ব্যাপারটা হ্যাঁ বলছি শুনুন না হ্যাঁ ওই ব্যাপারটা হচ্ছে আমাদের কিছু ফুলের দরকার আর কি আমরা হরিনাম সংকীর্তনের একটা ব্যবস্থা করছি দুদিন কি তিন দিনের জন্য তিন দিনের জন্য তাই

না না না নিজের বাড়িতে হবে হরিনাম সেই জন্যে ফুল লাগবে আর কি কিছু আপনি কি দিতে পারবেন না না পেমেন্ট তো ফুল হাফ হাফ পেমেন্ট করব তারপর ফুল পাওয়ার পরে হাফ পুরো পেমেন্ট করব না আগে থেকে তো পুরোটা পেমেন্ট করবো না আপনাকে আমাদের হরিনামটা হবে আগামী ছয় তারিখে তো সেইজন্য আপনাকে ফোন করা আপনি কি দিতে পারবেন কী কী ফুল দিতে পারবেন আমার না না টাকা নিয়ে ভাববেন না ওই সব টাকার টাকার দরকার নেই আপনি ফুলটা শুধু দিন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওই গোলাপ ফুল লাগবে অ্যাঁ পাঁচটার মতো তারপর গাঁদা গাঁদা ফুল যেটা বললেন ওটা কুড়ি কেজি লাগবে কুড়ি কেজির মতো আর গাঁদা ফুল লাগবে কুড়ি কেজির মতো আর হচ্ছে গোলাপ ফুল লাগবে পাঁচশো পিস করে দিন আর রজনী গন্ধা শুধু সাইডগুলাতে রজনীগন্ধা শুধু হ্যাঁ বলছি আপনি কথার হ্যাঁ শুনুন না বলছি রজনীগন্ধা শুধু সাইডগুলাই দিয়া থাকবে ওরজন্যে পাঁচ ছয় কেজি করে দিন ব্যাস হ্যাঁ আর রেট ফুলের রেটগুলো কি আছে একটু বলুন না হ্যাঁ হ্যাঁ আমার বন্ধু একটা নম্বর দিল বলল আমার চেনাজানা তাই আমি আমাকে আপনাকে কল করছি আমি আর কি আচ্ছা আমি দামটা একটু দেখেই দিবেন না দামটা হ্যাঁ বিকেলের দিকে কি সন্ধ্যার দিকে আসতে পারি আপনি কখন অবধি থাকবেন সন্ধ্যা বেলা আচ্ছা তাহলে সন্ধ্যে সাতটার দিকে আসছি আর বলছি ফুলের রেটটা নে বলছি ফুলের পরে বলছি কথাটা শুনুন বলছি ফুলের রেটটা একটু ঠিক করে বলবেন তাহলে ঠিক করে করবেন হ্যাঁ আচ্ছা হ্যাঁ আমি খবরটা জানি তো ওই জন্যই তো আপনাকে ফোন করেছি হ্যাঁ সেই জন্যই তো বন্ধু ফোন নম্বরটা দিল আপনার কাছে কম হবে বলে ওই জন্যই তো কলটা করলাম আপনাকে দাদা সে না হয় বসে হ্যাঁ তাহলে সে না হয় বসে ফুলের দামটা বা সব ঠিক করে নেওয়া যাবে হ্যাঁ আর বলছি আমার ছেলের জন্য একটা বার্থডে পার্টিতে আর কিছু ফুল লাগবে আর কি বার্থডে পার্টিটা আছে পরের মাসের ছয় তারিখ হ্যাঁ জন্মদিনও আছে পরের মাসের ছয় তারিখ যেটা সেটা আলাদা ফুল লাগবে হ্যাঁ জন্মদিনে কী কী ফুল দিলে ভালো হয় বলুন হ্যাঁ পিছনে একটা বলছি পিছনে একটা হ্যাপি বার্থডে ডিজাইন করে দিতে হবে আর কি ফুল দিয়ে হয়ে যাবে হ্যাঁ না না পেমেন্টের জন্যে আপনাকে কিছু বলা হচ্ছে কি পেমেন্ট কি করব না বলছি আপনাকে আচ্ছা তাহলে ওই কথাই রইল বিকালে গিয়ে তাহলে সবিস্তারে সবিস্তারে কথাটা বলি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে এখন রাখছি